হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ করতে তো হবে কী করছো ও তাহলে কী হলো ডিসিশান হ্যাঁ তো এক দিন ফাঁকার সমায় দেখে সবাইকে বলে মিটিংটা রাখলে ভালো হতো সবার সামনা সামনি কথাটা হয়ে যেতো আমাদের দলে এতো প্রেসার পড়ছে আগামী দিনে কাজ কী করে হবে কে জানে কেউ টাকা দিতে চায় কেউ চায় না সবাই তো আর এক হয় না তাহলে এক দিন সবাইকে বলে মিটিং রাখা যাক তাহলে ভালো হবে না এবারে করে ওকে বললে ওই শোনে না ওকে বললে ওই শোনে না একবারে কথাটা সবার সামনা সামনি হয়ে গেলে ভালো হবে হুম দিনগুলো পিছিয়ে যাচ্ছে যারা ভর্তি হবে ওরাও তো হতে পারছে না ওদেরও গাফালতি হচ্ছে কতো কী বললো না এইগুলো তো জানি না ওই হেড স্যারের সাথে কথা বলে জানা যাবে মিটিংটা রাখলে ওখানেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তাও হবে হুম ওই হেড স্যারকে বললেই হেড স্যার সবাইকে বলে দেবে তাও তো করতেই হবে মিটিংটা না করলে তো হচ্ছে না মিটিংটা হয়ে গেলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হুম আর এবার ভর্তির টাকাটা বেশি বাড়িয়ে দিয়েছে এর আগের বছরটা ঠিক ছিলো সব কিছুতেই ক্লাস না ওদের অসুবিধা হচ্ছে

আর স্যারের তো বসে বসে ভিতরে কাগজপত্র ঘাঁটলো টাইম হলো আসলো চলে গেল ঠিক আছে তবে দেখো হেড স্যারকে বলে কী বলছে মিটিংটা কবে হবে আর শুনো একটা কথা বলছি আরো কি কোনো আলোচনা আছে স্যারের সাথে আর ওই স্যারটা বলছিলো নাকি যে টাকা কিছু কম করবে ও শুনলাম একটু পুরোটা বুঝতে পারে নি কী বলছিলো মনে হয় ভর্তির কিছু কম করবে আর স্যারকে বলে দেখো কী বলছে হেড স্যারের ওখানে গেলেই বোঝা যাবে ও হেড স্যারকে বললেই যদি স্যার সবাইকে বলে তাহলে মিটিংটা হয়ে যাবে আর হেড স্যারকে যদি হেড স্যার যদি না বলে কাউকে তাহলে সবাই তো আসবে না কারণ হেড স্যারের কথা সবাই শোনে আর আমরা বলবো তো ওই শুনবে ওই আসবে ওই আসবে না ঠিক আছে তুমি বলো তবে যে হেড স্যারকে তারপরে দেখছি কী বলছে মিটিংটা কবে হচ্ছে আচ্ছা ঠিক আছে